হ্যাঁ আমি লুকিয়ে পাখি দেখার চেষ্টা করি বা আড়াল থেকে লুকিয়ে পাখি দেখার চেষ্টা করি কারণ পাখিদের সামনে গেলে ওরা উড়ো মিলে পালাবে উড়ো মেলে পালাবে তারা মানুষকে দেখে ভয় পায় সে জন্য আমি চেষ্টা করি লুকিয়ে বা আড়াল থেকে তাদেরকে দেখার চেষ্টা করি বা তারা কেমনভাবে ঘুরছে কেমনভাবে খাচ্ছে তাদের আচার আচরণ ব্যবহার কেমন সেগুলো ভালোভাবে যাতে দেখতে পাই সেজন্য আমি আড়াল থেকেই দেখি কিন্তু কাছে থেকে তাদের আচার আচরণ ব্যবহার খুব সুন্দর তাকে দেখে ভালো লাগে এবং তারা তাদেরকে কেমন দেখতে কীরকম চলছে ফিরছে এবং কী খাচ্ছে সেটিকে দেখার জন্য আমি আড়াল থেকে তাদেরকে সামান্য একটু দেখার মানে কি দেখার চেষ্টা করি যে কেমন সুন্দর লাগছে ফিলিংসটা তাদেরকে দেখবো সেই জন্য আড়াল থেকে আমি দেখার জন্য অনেক চেষ্টা করি তাদেরকে এই নিয়ে আমি একটি তুলনা করলাম